আমি মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন তবে আমি মানসিক স্বার্থ বা স্বাস্থ্য সম্পর্কে যে সচেতনতা এটা আমাদের এখানে কোনও কি বলব মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধানে কোনও সাহায্য করার কোনও নেই কিন্তু স্থানীয় স্তরের যে ডাক্তারবাবুরা আছেন যারা বয়স্ক ডাক্তারবাবুরা আছেন মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা যেমন সচেতন তো ওনাদের কাছ থেকেও শলা পরামর্শ করি এবং ওনারা যে আমাদেরকে যে যে যে বলেন যে মানসিক স্বাস্থ্য রাখতে বা এগুলো এগুলো করতে হবে এগুলো করো সেইটুকুই আমরা করি এবং আমার প্রতিবেশীদের সেই স্বাস্থ্য সম্বন্ধে সম্পর্কে যে যে যেটুকু বলার আমি আমার বাড়ির পাশের বা যারা আমার সমবয়স্ক তাদেরকে স্বাস্থ্য সচেতনতা সম্বন্ধে আমরা পরিষ্কারভাবে মানসিক ঠিক রাখার জন্য তাদেরকে বলি এবং তারা সেই কাজটা করেন এবং আমরাও সেই কাজটা করি